হ্যাঁ ম্যাম আপনাদের কাছ থেকে যে আমি একটা মোটর গাড়ি কিনে নিয়ে এসেছিলাম সেইখানে যে পাইপের আপনারা সেটিং করে দিয়েছিলেন সেটা কিছু দিন হলো আপনারা লাগিয়ে দিয়ে গিয়েছিলেন সেটা আবার একই প্রবলেম দেখা দিচ্ছে ভালো কোম্পানির প্রডাক্ট দেয়া হয় সেটা ঠিক আছে কিন্তু বাট যখনই মিনিয়েটা আমরা জুড়িয়ে জলের ফোর্সটা উপর দে উঠছে না সে পাইপটা তখনই ফেটে গেছে এবার হয়তো সেটা এবার মোটরের প্রবলেম হয়েছে না কি পাইপের প্রবলেম সেটা তো আপনাদের সেটা তো দেখতে হবে এসে হুম না বাচ্চারা বাচ্চারা বলতে সেদি আমাদের পাশের এখানে কোনো সব ছোটো ছোটো বাচ্চারা তারা খেলাধুলা করে আর কি এখানে ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলে এবার পাশের বাড়িতে সব ছেলেরা বিকেল হলে খেলে কিন্তু খেলার সময় তারা এবার কী করেছে না করেছে সেটা তো বলতে পারবো না সেদিনে সন্ধ্যাবেলা হঠাৎ হ্যাঁ সেটা বুঝতে পাচ্ছি কিন্তু এবার আমাদের এখানে যে মানে সন্ধেবেলার সময় আমরা জল যখন মিনিটা জুড়ে জলটা ট্যাঙ্কিতে তুলতে তুলেছি তখন ওই তুলতে না যখন জলের ফোর্সটা উপর দিয়ে উঠেছে তখনই পাইপটা ফেটে গেছে পাইপটা ফাটতে এবার সব জল বেরিয়েছে সঙ্গে সঙ্গে মিনিটা বন্ধ করা হল মিনিটা বন্ধ করে দিলাম মিনিটারও যে পাইপটা মানে উপর থেকে কলটা আছে না ওইটা তখন হিট হয়ে গেছে প্রচুর মোটরের কাছটা উপরটা প্রচুর হিট হয়ে গেছে হুম আপনাদের লোক তাহলে কবে আসবে আচ্ছা কালকে তালে কাইন্ডলি কটার সময় পাঠাবেন একটু বলবেন তার মতন তাহলে বাড়িতে থাকতে হবে আর কি না না দশটার সময় করে পাঠালেও কোনো অসুবিধা নেই আর আপনারা কি এটারও পেমেন্ট নেবেন পেমেন্ট নেবেন তো এটার কিন্তু ম্যাম আমাদের তো এটা তো এখনও এক বছরের ওয়ারান্টি হয়নি আপনারা তো এক বছরের ওয়ারান্টি দিয়েছিলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম